চালক দাদা আমার বিধাননগর কলেজে এগারোটা থেকে পরীক্ষা আছে আমার সেখানে পৌঁছাতে আর কতক্ষণ সময় লাগবে সামনের রাস্তায় কাজ হচ্ছে গাড়িটা এসবি গড়াই রোডের বদলে মেন রোড দিয়ে ঘুরিয়ে নিয়ে গেলে কি অসু সুবিধা হত না